আমার মতে আঁকার পেশাদার সুযোগ ওয়াল পেন্টিং হতে পারে কোনো বড়ো বড়ো স্ট্রাকচারে রঙ করা নতুন ডিজাইন কোনো রেস্টুরেন্ট হোটেল বা কোনো কিছু নতুন শপ খুললে সেই ভেতরে ওয়াল পেন্টিং কোনো কোনো জায়গায় এগজিবিশান করা যেতে পারে